পুরনো গান আর আজকের গানের মধ্যে পার্থক্য এটাই যে পুরনো গানের আগে তাল ছিল সুর ছিল শুনতে খুব ভালো লাগত আর আজকালের গানের মধ্যে নতুন গান রিমিক্স সাউন্ড এগুলো বেশি হচ্ছে আর আগের গানের মধ্যে ছিল যে গানগুলো শুনলে পিসফুল মাইল্ড হয়ে যেত এবং আর নতুন গানটা শুনলে মাথা ঝকঝক করে লাগে আর আগের গানগুলো খুবই ভালো লাগত শুনতে এখনকার গানগুলো আর ভালো লাগে না তাই জন্যে এখন তো যো যদি নতুন গানটা চলে আর কোনো নতুন গান বেরিয়ে এই গানগুলো বন্ধ হয়ে যায় আর পুরনো গানটা হলো যে সবসময় চলে ওই গানগুলো খুবই ভালো লাগে শুনতে এমনি আরও আছে যে দুটোই গানটা পুরনো আর নতুন দুটোই গান আমরা শুনি দুটোই ভালো লাগে বেশি আমাদের পুরনো গানটাই ভালো লাগে শুনতে